স্থানীয় অর্থনীতি যেমন ব্যবসা বাণিজ্যে বাংলা ভাষা যেমন অ্যাকাউন্টিং ফিনান্স তারপরে বিভিন্ন রকম যে শেয়ার মার্কেট বিভিন্ন এই সমস্ত ক্ষেত্রে আমাদের যোগাযোগের মাধ্যমে হচ্ছে স্থানীয় অর্থনীতি বাংলা ভাষা আমি যদি কোনো মুদিখানা দোকান বা কোনো রকম যদি স্টেশনারি যদি কোনো দোকান যে কোনো প্রকারের দোকান যদি খুলি তা হলে কিন্তু বাংলা ভাষার মাধ্যমে না বললে আমাদের পশ্চিমবঙ্গের মতো রাজ্যে কিন্তু কেউ বুঝতে পারবে না সুতরাং বাংলা ভাষার কিন্তু আমাদের অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে